হ্যাঁ আমার এলাকায় আছে একটি আই টি কলেজ যেখানে আমাদের এই টেকনিক্যাল বিষয়গুলো শেখানো হয় এবং বিভিন্ন আরও বিভিন্ন কলেজগুলি রয়েছে যেখানে আমাদের এই এস টি এম এর খে ক্ষেত্রে এবং শিক্ষা এবং গবেষণা করানো হয় এবং যাদবপুর ইউনিভার্সিটিতে এই সব বিষয় নিয়ে গবেষণা চলে তো এগুলো আছে আমাদের এখানে